সাশ্রয়ী মূল্যের পরিবহনের অভাব আৰমাদের শহরের নিকটবর্তী স্বাস্থ্যসেবা শিক্ষা বা চাকরি সুযোগ খোঁজার ক্ষমতাকে অনেকটাই বাধার সৃষ্টি করে একটা ব্যক্তি সামাজিক অর্থনেতিক দিক থেকে অনেক অনেক সুযোগ সুবিধা কম পায় আর সাশ্রয়ী মূল্যের পরিবহন ব্যবস্থা না থাকলে এক যাতায়াত ব্যবস্থাও খুব অসুবিধা হয় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে খুবই অসুবিধা হয় একটা শিক্ষার শিক্ষার্থী যখন শিক কোনও জায়গায় শিক্ষা গ্রহণের জন্য যায় বা চাকরির সুযোগের জন্য যায় সেক্ষেত্রে যাতায়াত ব্যবস্থা তাদের বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়ায় এক্ষেত্রে সাশ্রয়ী মূল্যের পর প পরিবহন ব্যবস্থার মানে মূল্যের অ অভাব অনেকটাই দেখা দেয় তো সাশ্রয়ী মূল্য পরিবহন পরিবহনে সামাজিক দিক থেকেও অনেক এঁকে বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতার সিষ্টি করে